হ্যাঁ আমি বলছি যে আমি ঘণ্টা দুয়েক আগে আসানসোলের দিল্লি হোটেল থেকে এক প্লেট চিলি পনির অর্ডার করেছিলাম তো ওটা তো এখন আসার প্রায় সময় হয়ে গেল এখন কোথায় আছে এবং কতক্ষণ লাগবে আর